আমার জেলার কিছু পুজোর স্থান যেমন হচ্ছে শিব মন্দির খ্রিস্ট চার্চ পঞ্চানন মন্দির সর্বমঙ্গলা মন্দির তারপর একশো আট মন্দির ইত্যাদি আর যেভাবে এই ঐতিহ্য এবং উৎসবগুলি জেলা সম্প্রদায়ে এবং পরিচয়ে অবদান রাখে সেগুলি হচ্ছে এই সমস্ত সম্প্রদায়ের মানুষ সমস্ত উৎসবে তারা একসাথে এ উদযাপিত করেন মানে তারা সমস্ত কিছু পালন করেন একে অপরের কোনো ধর্ম ভেদাভেদ সেখানে থাকে না হিন্দু মুসলিম খ্রিস্টান ওনারা নিজে নিজের ধর্ম যখন পালন করা হয় তখন হিন্দু ধর্মের কোনো কিছু পুজো হলে তখন সমস্ত সম্প্রদায় এসে ওনারা যোগদান করেন একসঙ্গে ওই উৎসবটা উদযাপিত করেন পালন করেন ইত্যাদি আর বছরে বড়ো উৎসব বলতে দুর্গা পুজো দুর্গা পুজোতে যা করা হয় একসঙ্গে ঘুরতে যাওয়া হয় খাওয়া দাওয়া হয় পাঁচ দিন ধরে দুর্গা পুজো হয় অষ্টমীতে একসঙ্গে অঞ্জলি দেওয়া পরিবারের সাথে এ একসাথে আনন্দ করে ঘুরতে যাওয়ায় তারপর এই দুর্গা পুজোতে শুধু হিন্দুর সম্প্রদায়ের পুজো বলে ওনারাই থাকেন এমনটা নয় ওখানে অনেক মুসলিম ধর্মের এর যারা খ্রিস্টান ধর্মের যানারা আছেন ওনারাও সকলে এসে যোগদান করেন এর নে এই উৎসবটা পালন করেন সকলে একসঙ্গে হয়ে আমরা এই এই মজা করে আমরা ঘুরতে বেরোই ঠাকুর দেখতে বেরোই এই বাইরে বর্ধমান আমরা তো বর্ধমান জেলায় থাকি বর্ধমান বা জেলায় অনেক ঠাকুর আছে সেই ঠাকুর দেখতে যাই সকলে মিলে পরিবারের সকলের সাথে তো এগুলোই এগুলোই অবদান আবার কিছু